রান্নাবান্না খুবই ভালো একটা জিনিস রান্না করতে আমার খুব ভালো লাগে এবং রান্নাবান্নার মধ্যে অনেক রান্নাই আমি করতে পারি কিন্তু সব থেকে বেশি আমাকে রান্না করতে ভালো লাগে যেটা সেটা হল মাংস মাংস রান্না করতে আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ মাংস খুব সুস্বাদু একটা খাবার এবং এটা রান্না করাও খুব সহজ খুব কঠিন একটা কাজ নয় এই কারণে মাংস রান্না করতে আমার খুব ভালো লাগে আমি মাংস রান্না খুব ভালো পারি আমার হাতের মাংস রান্না খেতে সকলেই খুব ভালোবাসে মাংস রান্না মাংস দিয়ে নানা ধরনের রান্নাবান্না করা যায় আমি মাংস দিয়ে নানা ধরনের রান্না করতে পারি মাংসর বিভিন্ন ধরনের চাইনিস রেসিপি আমি বানাতে পারি বিভিন্ন ইটালিয়ান রেসিপিও আমি মাংসের মাংস দিয়ে বানাতে পারি মাংস মাংসের উপর রান্না মাংস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায় বিভিন্নভাবে মাংসকে রান্না করা যায় বিভিন্নভাবে বাটনা করে মাংসকে উপস্থাপন করা যায় মানুষের সামনে এই কারণেই মাংস রান্না করতে আমার খুব ভালো লাগে মাংস আমার যেমন রান্না করতেও খুব ভালো লাগে তেমনই মাংস খেতে আমার খুব ভালো লাগে মাংস আমার প্রিয় খাবার মাংস দিয়ে রান্না করা বিভিন্ন ধরনের খাবার খেতে রান্না করতে আমার খুব ভালো লাগে